একজন মানুষের সুস্থ থাকার জন্য প্রতিনিয়ত আট গ্লাস জল খাওয়া প্রয়োজন এবং আট ঘন্টা ঘুমের প্রয়োজন এবং পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন এবং বই পড়া প্রয়োজন যেগুলি একটা মানুষকে সুস্থ রাখতে পারে এবং রোগ মুক্ত রাখতে পারে এবং আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে ছুটতে যাই এবং ছুটে এসে বিভিন্ন পুষ্টিকর খাবার খাই যেমন বাদাম আখরোট ছোলা যেগুলো খেলে আমার শরীরে আরো এনার্জি আনে যেগুলো আমার খেলে আরো এনার্জেটিক ফিল পাই আমার সারাদিন যেগুলো খেলে ঘুম পায় না সব সময় এনার্জি নিয়ে থাকে আমি আমার বন্ধুদেরকে তার জন্য